আমার নেওয়া সবচেয়ে বাজেট বান্ধব ট্রিপ হল কলকাতা আমরা সবাই মিলে সেখানে কলকাতা গিয়েছিলাম এবং আমরা আগের থেকে সাত দিন আগের থেকে টিকিট কেটে রেখেছিলাম এবং সে টিকিট সাত হাজার টাকা নিয়েছিলো সেখানে খাওয়া দাওয়া ঘোরা বহুত প্রচুর টাকা আমাদের খরচা হয়েছিলো এবং আমরা সেখানে ঘুরতে গেছিলাম হাওড়া ব্রিজ দক্ষিণেশ্বর ইডেন গার্ডেন বিভি বিভিন্ন রকম মিউজিয়াম বিভিন্ন জায়গায় আমরা গিয়েছিলাম ঘুুরতে বিভিন্ন রকমের পার্কে গিয়েছিলাম এবং এতে আমাদের প্রচুর পরিমাণে টাকা খরচা হয়েছিলো সেখানে আমরা হোটেল ভাড়া করে তিন থেকে চার দিন ছিলাম সেখানে অনেক টাকা ভাড়া লেগেছিলো আমাদের সেখানে আমরা অনেক রকমের মন্দির দেখেছিলাম তারপর আমরা বাড়ি ফিরে এলাম আগের থেকে আমরা বন্ধুরা মিলে এইসব ট্রিপ করি